আমি ফিল্পকার্ট থেকে একটা শাড়ি কিনেছিলাম ফোনে ঠিক যেরকম রঙ দেখেছিলাম ঠিক সেরকমই খুব সুন্দর শাড়ি রঙও খুব ভালো শাড়ির হচ্ছে দুরকমের রঙ আছে কুচির দিকটা একরকম রঙ আর আঁচলের দিকটা একটা আলাদা রঙ দিয়ে হচ্ছে শাড়িটা আমি পরেছিলাম খুবই হচ্ছে নরম পরেও খুবই আরাম আর শাড়িটা আমি ধুয়ে একবার ধুয়েছিলাম ধোয়ার পর দেখলাম একটুও রঙ ওঠেনি শাড়ির গুণমানটা খুবই ভালো